আমার রান্নাঘরে বৈদ্যুতিক যন্ত্রপাতি বলতে যেমন ধরুন মিক্সার গ্রাইন্ডার রুটি মেকার এবং ফল জুসার আর পুরানো দিনের যখন এই ধরনের যন্ত্রপাতি ছিল তখন তারা গ্যাস শিল নোড়া বা গ্যাস ওভেন বদলে জ্বালানি হিসেবে কাঠ এবং ওভেন হিসেবে মাটির উনুন তারা ব্যবহার করতো এবং মিস্কার গ্রাইন্ডারের জায়গায় পাথরের শিলা এবং পাথরের নোড়া ব্যবহার করতো তো আগেকার মানুষ খুবই কষ্ট করে এগুলো ব্যবহার করতো কিন্তু এখন আর রান্না করার জন্য বা বাটনা করার জন্য এত কষ্ট করতে হয় না যা আগে ছিল